আমি দুপুরবেলা রান্না যেরকম করি ভাত ডাল একটা সবজি মাছ কিংবা ডিম বা মাংস হলেও হয় আর একটা কোনো চাটনি করে দিই রাতের বেলার জন্য রুটি করি রুটি করি হয়তো কোনোদিন ভেন্ডি ভাজি কোনোদিন আলু ভাজি কোনোদিন তরকা ডাল দিয়ে তরকা করে দিই কোনো রকম এই সব আমার করা হয় আর এইসবই আর রাতের দিনের বেলায় আর দিনের বেলায় বেশিরভাগ আমাদের রান্না হয় ভাত ডাল একটা কোনো সবজি মাছ বা মাংস বা ডিম যদি মাছ হয় তো মাছ করি ডিম মাংস হয় না যেদিন ডিম করি তো মাংস হয় না ডিম ডিমটাই করি ওরকমই রান্না করি আর রাতের বেলায় হয় রুটি ওই আলু ভাজা কোনোদিন মাংস কোনোদিন এগুলো আমি রান্না করি ভাত ডাল সবজি মাছ মাংস এসব রান্না করি আর রুটি রুটি আলু ভাজা পটল ভাজা ঝিঙের তরকারি উচ্ছে ভাজা যাই হোক করি হচ্ছে মাংস